আমার প্রথম পণ্যটি সম্পর্কে হলো ক্যামেরা সে তার সম্পর্কে আমি কিছু বলছি আমার ক্যামেরাটি অনলাইন দিয়ে কেনা হয়েছিলো আগে দোকানে গিয়ে দশটা ক্যামেরা দেখে একটা ক্যামেরা কিনতাম খারাপ হোক খারাপ হলে দোকানদারকে গিয়ে বলতে পারতাম এখন অনলাইনের যুগ তো অনলাইনে কিনেছি একটাই ক্যামেরা দেখে কিনেছি তো আমার ক্যামেরাটা ভালো হয়েছে খারাপ হয় নি আমার ক্যামেরাটা আমার ক্যামেরাটা ঠিকঠাক সার্ভিসও দিচ্ছে ঠিকঠাক চলছে আমার ক্যামেরাটা কিন্তু আগে তো দোকানে যেতাম দোকানদারের সাথে একটা দরদাম দর দরদাম করতাম দরদাম করে সে কিনতাম সেটা আবার একটা দোকান থেকে একটা ওয়ারেন্টি কার্ড দিত অনলাইনে সেটা হয় না অনলাইনে যেই দাম থাকে সেই দাম দিয়েই নিতে হয় আর অনলাইনে একটাই সুবিধা কি বাড়িতে এসে দিয়ে যায় আর অনলাইনে বাড়িতে এসে দিয়ে যায় এটাই সুবিধা আর জিনিস যদি ভালো হলো তো ভালো আর খারাপ হলো তো কিছু করার নেই খারাপ হলে তবে আমারটা ভালো হয়েছে আমার ক্যামেরাটা আমারটাতে খুব সুন্দর সুন্দর ছবি উঠছে খুব ভালো হয়েছে আমি এই এই পাঁচ বছর ব্যবহার করছি তো চার্জও খুব সুন্দর দিচ্ছে চার্জ মানে একদিন চার্জ দিলে মোটামুটি প্রচুর ফটো তোলা যায় সার্ভিসটা খুব ভালো দিচ্ছে আমার ক্যামেরার প্রত্যেকটা মানে ফটোগুলোর কোয়ালিটিও সুন্দর আসছে চার্জও থাকছে বেশ ছয ঘন্টা চার্জ দিলে অন্তত চব্বিশ ঘন্টা আমার ক্যামেরাটা চলে ভালোই চলে অন্য অন্য সবার কাছ থেকে শুনি তাদের নাকি এরকম হয় না কিন্তু আমার বারো ঘন্টা চার্জ দিলেও আমার চব্বিশ ঘন্টা জিনিসটা আমার চলে অসুবিধা হয় না আবার অনেকে বলে যে তাদের ভালো হয়নি কিন্তু আমারটা সত্যি খুব সুন্দর হয়েছে আমার প্রথমেই আমি অনলাইন থেকে ক্যামেরাই নিই আমার ক্যামেরাটা খুব সুন্দর হয়েছে চার্জ টার্জ থাকে আরো ফটো ফটোও ভালো আসে